হ্যাঁ মাঝে মাঝে যখন আমি অবসর সময় থাকে তখন যদি আমি ছবি আঁকতে বসি তখন আমার মনের ইচ্ছার মতই আমি অনেক ছবি এঁকে ফেলি তারপরে বুঝতে পারি যে এর তো অনেক গভীর অর্থ আছে এবং আমার সেটা ভালো লাগে আমার মনের মধ্যে যা আসে আমি তাই খাতায় প্রকাশ করি যাতে আমার মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারি আমার কোন জিনিস পছন্দ বা কোন জিনিস পছন্দ না কেউ আমার আঁকা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে আমি প্রকৃতির সাথে কতটা যুক্ত আছি আমি কতটা আঁকতে পারি বা কতটা মনের ভাব প্রকাশ করতে পারি আঁকার মাধ্যমেই মানুষ নিজের মনের ভাব প্রকাশ করতে পারে তাই এসব ব্যাপারে আমি যখনই কোনও ছবি আঁকি তারই একটু গভীর অর্থ পাওয়া যায় খুঁজে তাই জন্য ছবি আঁকাটা খুব বেশি জরুরি আমার জন্য আমার অবসর সময়ে আমি ছবি আঁকাই সব থেকে বেশি পছন্দ করি খুবই ভালো লাগে আমার ছবি আঁকতে